হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ বলুন না কি প্রয়োজন হ্যাঁ বিভিন্ন কোম্পানির আছে আপনি কোন কোম্পানিরটা পছন্দ করেন একটু বলুন খুলে রেডমি আছে ওপো আছে ভিভো আছে ভিভোর নতুন কটা এসেছে টি টুয়েন্টি আরও অনেক আছে হ্যাঁ হ্যাঁ ওটা একটু দামি আছে আপনি কতর মধ্যে আপনার বাজেট কত মোটো হবে মোটো ই ফাইভ হবে ওটা পরে যাবে বারো হাজার টাকা পরে যাবে মোটো ই ফাইভ ওটা চার জিবি র্যাম আর পাঁচ জিবি রম আর এমনি গেমিং ফোন ওটা গেমিং ফোন ভালো হবে ওটা গেমিং আছে তারপর ক্যামেরাটাও খুব একটা খারাপ নয় ক্যামেরাও ভালো আছে কোয়ালিটি এমনিতে হার্ড

হ্যাঁ আপনি তাহলে কটার দিক করে আসবেন এখন তো দুপুর হয়েছে বন্ধ হয়ে যাবে দোকানটা একটু তাহলে বিকালের দিক করে আসতে হবে আমি এক্ষুনি বন্ধ করে দেবো দোকান রাতে আপনি এগারোটা পর্যন্ত পুরো এগারোটা পর্যন্ত বিক্রি বিক্রি হয় হ্যাঁ ঠিক আছে

না ওটা ভিভোর টি টোয়েন্টি যেটা দামিটা আর মোটো ই ফাইভ যেটা মোটো ই ফাইভ ওইটা হ্যাঁ ঠিক আছে ওটা এক্সাট মানে সব মিলে বারো হাজার টাকা পরে যাবে টোটাল আসবেন না এসে কথা বলবেন আমি ঠিক করে দেবো ওটা দেখে দামটা করে দেবো হ্যাঁ ঠিক আছে আসবেন না দেখা করবেন ঠিক আছে রাখছি হ্যাঁ ঠিক আছে রাখুন